হ্যাঁ হ্যালো কখন যাবি পড়তে তাহলে হ্যাঁ হ্যাঁ বিকালে পড়াবে তো তুই কিসে যাবি আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তা অসুবিধা হবে না তুই তাহলে ওই বাসেই যাব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শ্যামলদা তো পড়া ধরবে বলেছে হ্যাঁ সেটাই তো সবাইকে মারব আর বলেছে কা কান ধরে দাঁড় করিয়ে দেবে না পড়লে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওই করেছি হ্যাঁ সেই ওইটুকুই করেছি আমিও কী জানি কী হবে আজকে মার আছে না কি কপালে হ্যাঁ সেই সেই হ্যাঁ তাহলে ওই সাড়ে তিনটের সময়ই বেরবো তাহলে বেশ ঠিক আছে হ্যাঁ বেশ ঠিক আছে ঠিক আছে